হ্যাঁ আপনি কি রাজেশের বাবা বলছেন আমি রাজেশের স্কুল থেকে অঙ্ক টিচার বলছি হ্যাঁ বলছিলাম যে রাজেশের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা হয়ে গেছে এক মাস হল আর ওর ফলাফল বেড়িয়েছে পরশু দিনে আপনি কি ওর রেজাল্ট দেখেছেন তো আপনার বাড়িতে কি উনি রেজাল্ট দেখিয়েছে ওরা রেজাল্ট রাজেশের রেজাল্ট কিন্তু খুবই এইবারে খারাপ হয়েছে আগের বছরও পরীক্ষা একদম ভালো দেয়নি আপনাদেরকে জানানো হয়েছিল এই বছরেও রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে এজন্য আপনাকে ফোন করা হয়েছে আপনারা কি রাজেশের পড়াশোনার দিকটা দেখেন না ও কি বাড়ি বাড়ি বাড়িতে কি সময় মতো পড়াশুনো করে আপনি দেখেছেন না খেলা করে কিন্তু এই যে এই পরীক্ষাতে ও পঞ্চাশ শতাংশ করেও নম্বর পায়নি কোন বিষয়ে শুধুমাত্র বাংলাতে একটু ভালো করেছে অঙ্ক আর ইংরেজি তো খুবই বাজে অঙ্ক তো একটাও ঠিক হয়নি যতটুকু ঠিক হয়েছে একদমই বাজে নম্বর টোয়েন্টি পারসেন্ট নম্বরও তুলতে পারেনি এবারে আর কি করা যায় বলুন আপনি বলছেন টিউশন আছে টিউশন থাকলে তো শুধু হবে না না বাড়িতে পড়তে হবে আর অঙ্ক প্রচুর অভ্যেসের বিষয় ও অভ্যেসই করে না অঙ্ক একটা দেওয়া থাকে ও অন্য কিছু লিখে চলে আসে বাড়িতে কে পড়ান টিউশন ছাড়া বাড়িতে কে পড়ায় মা পড়ায় তো মায়ের দেখবেন রাজেশের রেজাল্টটা আপনার শুনে যদি খারাপ লাগে দেখে তো বুঝতে পারবেন আর আগেরবারে আপনাকে একটা প্যারেন্ট টিচার মিটিং হয়েছিল সব স্টুডেন্ট নিয়েই আপনারা আসেননি আমরা কালকে এই জন্য পার্সোনালি আপনার সাথে একটা প্যারেন্ট টিচার মিটিং রেখেছি তো আপনি কি কাল সকালবেলায় রাজেশকে নিয়ে আসতে পারবেন দেখুন আপনি এইভাবে গা ছাড়া করছেন তাহলে আপনার ছেলে কিভাবে পড়াশোনা করবে বলুন তো আগের মিটিংয়েও আপনি আসেননি আগের বছর যখন ফাইনাল পরীক্ষা হল তখনও আপনাদের কেউ আসেনি মিটিংগুলো এইভাবে না অ্যাড করলে আপনারা জানবেন কি করে যে আপনার ছেলে কি করছে না করছে আপনাদেরকে তো খোঁজ খবর নিতে হবে না ছেলে স্কুলে কি করছে আদৌ পড়াশোনা করছে কি না কেমন ফলাফল হচ্ছে একদমই খারাপ ফলাফল ওর এই দু বছরই খুব বাজে ফলাফল হচ্ছে আর এই বছর আচ্ছা ঠিক আছে পরশুদিন তো হবে না পরশুদিন স্কুলে একটু প্রোগ্রামের অনুষ্ঠান আছে তো আপনি তো আপনি এক কাজ করুন আমি আপনাকে পরশুদিনই আবার ফোন করে জানাব যে কবে আসতে হবে আপনি একা শুধু আসবেন না আপনি রাজেশকে নিয়ে আর ওর মাকে নিয়েও আসবেন যেহেতু ওর মা পড়াশোনাটা দেখে তাহলে ওর মাকে বললে আশা করি ভালো হবে আপনি যখন সময় পান না বাড়িতে থাকেন না তার থেকে আপনি আপনি আপনার ওয়াইফ আর রাজেশকে নিয়ে আসবেন ওর সামনেই বলব এবং রাজেশকে বলবেন আজকেই বাড়ি গিয়ে আপনি রাজেশকে বলবেন যেন রেজাল্টটা দেখায় আপনাকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আর অবশ্যই আপনাকে মিটিংয়ের জন্য বলব যে দিন সেদিন চলে আসবেন এরকম করলে চলবে না ঠিক আছে ঠিক আছে রাখলাম